হ্যাঁ এটা পুষ্পা ট্রাভেলস বলছেন বলছি আমি একটা কুড়িজনার গ্রুপ নিয়ে একটা ট্যুর করতে চাই পুরী যাবো

আমাদের ডেট হচ্ছে ওই আগস্টের আঠেরো তারিখে ওই কুড়িজন গ্রুপ আমার ঠিক আছে আমাদের ওই ব্যবসায়ী সমিতি আচে ব্যবসায়ী সমিতির থেকে কুড়িজন যাবে এবার এবার গাড়ি আমাদের গাড়ি লাগবে একটা আপনি একটু দেখে দিন গাড়িটা কীরকম দিলে কীরকম কি হবে কুড়িজন এসি এসি ওই আমরা আট দিনের ট্যুর মানি কীরকম পড়বে কেরম কী মানি পড়বে হ্যাঁ আঠেরো তারিখ ক টাকা কী পড়বে বলবেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই গাড়ি শনিবার ছাড়া হবে

আচ্চা ঠিক আচে রাখছি ঠিক আছে